হ্যাঁ আমার পোষা একটা প্রাণী রয়েছে হ্যাঁ তার মধ্যে আমি সবচেয়ে ভালোবাসি কুকুরকে আমার বাড়িতে একটা কুকুর পোষা রয়েছে আমি ছোটোবেলা থেকেই কুকুরকে ভালোবাসি এবং আমার বাড়িতে আমার বাবা মাও কুকুর পুষতেন আমিও কুকুর পুষি আমাদের কুকুরটার নাম হলো লালু সেই লালু আমাদের আমার কথাতে খুব ছুটে ছুটে আসে এবং আমার কাছে এসে শুয়ে পড়ে না কুকুরকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এরা প্রভুভক্ত প্রাণী হয় বিভিন্ন সময়ে যদি বাড়িতে চোর ডাকাত পড়ে যায় তাহলে কুকুরই আমাদিকে সাহায্য করে এছাড়াও আমাদের বিভিন্ন সময়ে কুকুর আমাদেরকে বাড়ি পাহারা দিয়ে থাকে সেই জন্য আমি কুকুর পুষি আমার যদি কোনো জানোয়ারের কথা পোষ্য প্রাণীর কথা বলতে হয় যেটা আমি পছন্দ করি না সেটা হলো বিড়াল বিড়ালকে আমার একদমই ভালো লাগে না তার কারণ বিড়াল যে খাটের ওপরে শুয়ে পড়ে এবং সেখানে পায়খানা করে দেয় এবং বিভিন্ন জায়গার জিনিসপত্রকে উলটিয়ে দেয় সেই জন্য আমার বিড়ালকে একদমই পছন্দ নয় আমার সবচেয়ে পছন পছন্দর প্রাণী হলো কুকুর আমার কুকুরকে খুব ভালোবাসি